হ্যালো হ্যাঁ হ্যাঁ তাই কি আপনি কী বলতে চাইছেন যে ও কিন্তু আমি তো কিন্তু খাবার তো সবাই খায় এরকম কমপ্লেন তো খুব কমই হয় আপনি করছেন দেখতে হবে তো আমাকে এবারে কী হচ্ছে না হচ্ছে সেটা ওয়ে সেটা ওয়েদারের জন্যও তো খারাপ হতে পারে না ওয়েদারের জন্যও তো খারাপ হতে পারে আবহাওয়া হ্যাঁ স্যার ঠিক আছে হ্যাঁ